আমার সব থেকে সুতির শাড়ি ভালো লাগে তার মধ্যে তাঁত শাড়ি তো ভালো লাগেই না তবে আমার বাটি প্রিন্টের যে সুতির ছাপাগুলো খুবই ভালো লাগে শাড়িটা আমি শাড়ি কিনেছিলাম একবার ওই শাড়িটা খুবই মোলায়ম হয় এবং নরম এবং বড়ো এবার ওই শাড়িটা পরতেও ভালো লাগে এবং মাড় দিতে হয় না ইস্ত্রিও করতে হয় না